বিভিন্ন রকম পাখিকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতে হয় তাদের মধ্যে কাকাতুয়া চন্দনা ময়না এবং টিয়া এই পাখিগুলি বেশিরভাগ মানুষে পুষে থাকে এদের মধ্যে টিয়া পাখি হল সুমধুর কন্ঠ সম্পন্ন টিয়ার সঙ্গে বাকি পাখিরাও কথা বলে কিন্তু টিয়া পাখি দেখতে যেমন সুন্দর তেমনি কথা বলে থাকে এই পাখিদের সঙ্গে বেশি করে কথা বলুন সবার মাঝে তাকে ছেড়ে দিয়ে মিশতে দিন তাকে নিজেদের মধ্যে ঘুরে বেড়াতে দেবেন খাঁচায় বন্ধ করে রাখবেন না তাদের ভালোবাসবেন তাদের সময় মতো খেতে দেবেন তাদের সামনে খারাপ কোন বাক্য উচ্চারণ করবেন না যাতে তারা সেই বাক্যটি সবার সামনে ব্যবহার করে তাই পাখিদের যত্ন করবেন ভালোবাসবেন